ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের সময় মহাত্মা গান্ধীর দ্বারা শুরু করা কিছু উল্লেখযোগ্য আন্দোলনের কথা মনে পড়তে সত্যাগ্রহ আন্দোলন অসহযোগ আন্দোলন এবং স্বদেশী আন্দোলনের মধ্যে গান্ধীজি ছিলেন সামগ্রিকভাবে সত্যাগ্রহী তিনি ছিলেন অহিংসা নীতির অনুগামী মানব সভ্যতার ইতিহাসে ধারা থেকে গান্ধীজি অহিংসার গতি ও উদ্দেশ্যকে উদ্দেশ্যের সন্ধান পেয়েছে মানবজাতি ইতিহাসের ধারা অহিংসা পথে যাবতীয় প্রতিকূলতার মোকাবিলা করতে পারেন নির্ভয়ে মানুষের মন ও হিংসা থেকে ভীত হতে পারে পর্যালোচনা করে তিনি পরিণত করে প্রতিপন্ন করেছেন যে মানুষ হিংসা পরিত্যাগ করে ক্রমশ অহিংসার পথে অগ্রসর হয়েছে মানব ইতিহাসে এই অহিংসার গতিধারা সম্পর্কিত গান্ধীজির বিচার বিশ্লেষণের পিছনে সনাতন হিন্দু ধর্মের ঐতিহ্য গভীর ঈশ্বর বিশ্বাস সততা নৈতিকতা প্রভৃতি মানবিক গুণগুলি সদর্থক ক্রিয়া অনস্বীকার্য গান্ধীজির মত মতানুসারে অহিংসা অন্যয়েস অন্যায়ের সঙ্গে সম্পর্ক রহিত ও দুর্বলতার সঙ্গে দূরত্ব যোগ অহিংসা হল বিচরিত আত্মার স্থির সংকল্প সত্যের অটল অভিব্যক্তি গান্ধীজির অভিমত অনুযায়ী অহিংসা একটি নৈতিবাচক ধারণা নয় অন্যের জন্য প্রতিহিংসা আচরণ বা ক্ষতির সাধন থেকে বিরত থাকা বা সংযমী আচরণই অহিংসা নয় অহিংসার মধ্যে কোনওরকম তিক্ততা স্বার্থপরতা ও অহংকারবোধ থাকে না অহিংসা হল সম্পূর্ণ একটি সদর্থক ধারণা প্রেম সৎ চিন্তা অপরিরাজ্যের মধ্যে অহিংসার ইতিবাচক অভিব্যক্তি ঘটে অসৎ চিন্তা পরিহার মিথ্যা ও ছল চাতুরি বর্জন প্রসন শক্তির বিকাশ প্রভৃতির মধ্যেই আছে অহিংসা নীতি অহিংসা হল পারস্পরিক ভালোবাসা ও সাম্প্রতিক এক বন্ধন মানবিক কাজকর্মের মধ্যে অহিংসা হল এক বিভিন্ন রকম সম্পর্ক নিরন্তন প্রেম প্রীতি মানবশীলতা এবং এই ব্যবহার এগুলি সম্পর্কে মহাত্মা গান্ধীর এই উল্লেখযোগ্য কথাগুলি বলেছেন